পশ্চিম মেদিনীপুর জেলা একটি সম্পূর্ণ বাঙালি জেলা বাঙালিদের সাধারণত ভাত প্রিয় খাবার হয়ে থাকে কথাতেই আছে ভেতো বাঙালি কিন্তু তা সত্ত্বেও বাঙালি হলেও পশ্চিম মেদিনীপুর জেলায় ভাত ছাড়া অনেকেই অনেক কিছু খেতে ভালবাসেন যেমন ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আমাদের এখানের মানুষজন বিরিয়ানি খেতে ভালোবাসেন চিকেন মোমো খেতে ভালোবাসেন আরো অনেক কিছুই খেতে ভালোবাসেন আমাদের এখানের ক্ষীরপায়েস এমন একটি পদ খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় মেদিনীপুরবাসীর কাছে এ খাবারগুলি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করে এই খাবারগুলি বা পদগুলি রান্না করার জন্য আমাদের অনেক কিছুই প্রয়োজন হয়ে থাকে যেমন বিরিয়ানি রান্না করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হয় চিকেন বা মুরগির মাংস তাছাড়া বিরিয়ানি করতে যে সমস্ত মশলাগুলি লাগে সেগুলি তো আবশ্যিক তা ছাড়া মাছ রান্না করার জন্য যে সমস্ত মাছটি আপনি খেতে ভালোবাসেন সেই মাছটি অবশ্যই প্রয়োজন এবং অন্যান্য মশলা যেগুলি আবশ্যিক সেগুলো তো অবশ্যই দরকার এখানে মানুষ ভালো খাবার খেতে চাইলে সাধারণত বন্ধুমহল শিশু পার্ক বা ক্ষুদিরাম পার্ক পূজা মল আরও অন্যান্য যে নাম করা রেস্টুরেন্টগুলি রয়েছে যে হোটেলগুলি রয়েছে অন্যান্য জায়গায় যেতে পারেন